সুইগি আমি আর্সেলান থেকে সকাল দশটার সময় এক প্লেট চাউ আর চিলি চিকেন অর্ডার করেছিলাম সেই অর্ডার করার পর আমার দশ পারসেন্ট ছাড় পেয়েছি সেই দশ পারসেন্ট ছাড় পাওয়ার জন্য আমি আর এক প্লেট চাউ আর এক প্লেট চিলি চিকেন অর্ডার করতে চাই আর এই অর্ডারেও আমি দশ পারসেন্ট ছাড় পেতে চাই